মানুষ এখানে বিভিন্ন ধরনের ফসল ও গবাদি পশুর চাষ করে থাকে মানে ফসলের মধ্যে আলু আলু তো দু তিন ধরনের হয় তো তাই আমরা আলু চাষ করে থাকি শাক সবজির মধ্যে হচ্ছে পটল বেগুন কুমড়ো পুঁইশাক মুলো পেঁয়াজ তারপরে তারপর সরষের তেল মানে সরষের ফুল থেকে আমরা সরষের তেল উৎপন্ন করে থাকি গবাদি পশুর মধ্যে হচ্ছে ছাগল দেশি ছাগল বিদেশি ছাগল চাষ করে থাকি দেশি গরু বিদেশি গরু চাষ করে থাকি তারপরে বিভিন্ন ধরণের শুয়োর চাষ করা হয় ভেড়া চাষ করা হয় বাড়িতে আমরা মুরগি চাষ করে থাকি বিভিন্ন ধরনের পশু চাষ করা হয় এখানে